হ্যাঁ দিদি কি আর বলবো এই দেখেন না আমরা তো কৃষকরা মনে হয় এবার মাঠে মারা যাবো দিন দিন গরম বেড়ে চলছে একটুও বৃষ্টি নেই আমার তো ধানগুলো সব মনে হয় মরে গেলো লাল হয়ে গেছে আমরা কি আর ফলন যখন যা আসবে সঠিক দাম কি আর পাবো দাম তো আর পাবো না আমাদের কৃষকদের হচ্চে মরণ হুম আমার ধান খেতের পর খেত লাল হয়ে গেছে আমি যে কি করবো আমার মাথায় মনে হয় হাত আমি যে বুঝেই পাচ্ছি না হুম তোমাদের ধান কয় বিঘা লাগিয়েছ আমার তো সব্জি গাছ একেবারে ঢুলে পড়ছে জলের অভাবে গরম বৃষ্টি নাই আর আমি যে ট্রেচ করে জল দিবো এত জল দিয়ে তো পরে পোষাবে না কত জল দিবো জল দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছি কারেন্টের বিল দিয়েও পোষাইতে পারবো না জল দিয়ে ঘরের থেকেই বের হতে পারতেছি না জল দিলে জলও শেষ হয়ে যাচ্ছে দেখি ভগবান কি করে ঠিক আছে দিদি রাখি আজকে হ্যাঁ পরে অন্য দিন কথা হবে